হ্যাঁ এমন বই আছে যা অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত মাত্রায় বিখ্যাত হয়েছিল এবং আমাকে আমার একটি বন্ধু যে এটি খুবই মানে রেকমেন্ড করেছিল বইটি হচ্ছে কুয়াশার ফুল এবং লেখক হচ্ছে সায়ক আমান বইটি আমি অনেকটাই পড়েছি কিন্তু বইটির বিষয়বস্তু আমার খুব একটা মনঃপূত হয়নি এবং বইটি আমার খুব একটা মনে লাগেনি বইটি অনেক বড় এবং বইটি তেমনভাবে ঠিক বিষয়বস্তুর দিক থেকে সরে গিয়ে চলে গিয়েছে বিষয়বস্তুর আশেপাশে এবং মূল গল্প থেকে সরে গিয়ে গল্পটা অনেকই গ্যাজানো হয়ে গিয়েছে তাই আমার বইটি খুব একটা পছন্দ হয়নি বইটি আমার যে খুব একটা খারাপ লেগেছে বা বিষয়বস্তু খুব একটা খারাপ লেগেছে নয় বইটি আমার খারাপ লেগেছে কারণ বইটি মূল গল্প থেকে সরে গিয়েছে মূল গল্পটা কিছুটা এরকম যে একটি ছেলে বাইশ তেইশ বছরের সে পছন্দ করে গান রক গান এবং তার ইচ্ছা হল ভৌতিক ব্যাপার নিয়ে গবেষণা ভৌতিক ব্যাপার নিয়ে গবেষণা করার কারণেই সে একদিন তার এক বাবার বন্ধুর সাথে পরিচিত হয় এবং তার বাবার বন্ধু তাকে নিয়ে যায় তার গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে গিয়ে সে জানতে পারে যে সেখানে কিছু ভৌতিক ঘটনা ঘটছে যেমন রাত হলেই কিছু বাচ্চাকে সে চুরি চুরি করার ঘটনা তার সামনে আসছে এবং সেই চুরি করার ঘটনার মধ্যে সে শুনেছে একটি ঘটনা যেখানে রাত্রিবেলা একটি বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি চাক্ষুষ দেখেছে তার বাবার বন্ধু ঘটনাটা কিছুটা এরকম যে তার বাবার বন্ধুটা ছিলেন বাড়িতে বাড়িতে তিনি ছাদে বসেছিলেন খুব রাত হয়ে গিয়েছিল কিন্তু ঘুম আসছিল না এমন সময়ে তিনি শুনতে পান এক চিৎকার চিৎকার শুনে তিনি বাইরে যান এবং বাইরে গিয়ে দেখেন যে অন্ধকার খুব একটা কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না তাই তিনি খানিকটা এগিয়ে যান চিৎকার লক্ষ্য করে তারপর দেখতে পান যে একটি বাচ্চা শরীরের উপর একটা পূর্ণবয়স্ক দানবিক মহিলা ফিগার শুয়ে আছে এবং তাকে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকমই ব্যাপারটা খুবই ঘৃণ্য এবং খুবই রোমহর্ষক ভয়ানক গল্পটার বিষয়বস্তু যে খুব একটা খারাপ লেগেছে তা নয় গল্পের বিষয়বস্তু আমার খুব ভালোই লেগেছে কিন্তু গল্পটা আমার বিষয়বস্তু থেকে সরে যাওয়ার জন্য অপছন্দের